আমার সংস্কৃতিতে মহিলাদের মাসিক চিকিৎসা হয় প্রথম প্রথম যখন মাসিক হয় হয়তো অনেকের পেট ব্যথা পেট ব্যথা করে বা অনেক কিছু নানান কিছু হয় হয়তো অনেক অনেকের প্রচুর ব্লিডিং হয় বা নানান কিছু হয় প্রথম প্রথম হলে অনেকগুলো রিচুয়াল থাকে যেমন প্রথম হলে কোথাও গেলে হবে না বা তিন দিন চার দিন সে একটা ঘরে বন্দি থাকতে হবে এই নিয়মগুলো আগে ছিল বন্দি থাকতে হবে সেখানে এবং যে প্রথমবার হলে যে ড্রেসগুলো পরে থাকবে সেগুলো একটাও ব্যবহার করলে হবে না পরে দ্বিতীয় কোনো কাজে আর এই এই জিনিসটা হলো কোনো ভালো কোনো মানে কোনো পুজো কোনো কিছুতে হাত লাগালে এরকম নানান কারণ আর এই অনেকের হয়তো খুব পেট ব্যথা করে অনেকের কম করে অনেকের কম ব্লিডিং হয় অনেকের বেশি হয় যখন যাদের বেশি পেট ব্যথা করে তারাও ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেয় এবং এবং আরও অনেক কিছু ডাক্তার বলে দেয় নিয়মগুলো ওইগুলো ভালোভাবে মেনে চলতে হয় এবং সেগুলো খুবই প্রয়োজনীয় নিজেদের করাটা সেগুলো খুবই প্রয়োজনীয় তাহলে নিজেরাও কিছু উপকারিতা পায় এই জন্য এই জন্য ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া খুবই প্রয়োজন হয়তো অনেকে লজ্জার জন্য পিছিয়ে থাকে কিন্তু এই এই বিষয়গুলো নিয়ে নিজেরা পিছিয়ে থাকলে হবে না সবাইকে ডাক্তারের কাছে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে নানান ধরনের ওষুধ দেবে বা কীভাবে কী ব্যবহার করতে হবে এই এইগুলোও বলবে আর এখনকার সময় উন্নত আরও অনেক কিছু বার হয়েছে যেগুলো ইউজ করলে নিজেদেরও সুবিধা বা খুবই ভালো হবে